পশ্চিমবঙ্গে জনপ্রিয় গানের স্থান আছে যেখানে পর্যটকরা গান ও সংগীত উপভোগ করতে পারে যেমন শান্তিনিকেতন রবীন্দ্রভারতীতে বাউল গান মানুষ খুব পছন্দ করে পুরুলিয়ার বাউল গান ও ছৌ নাচ খুব বিখ্যাত সেখানে অনেক পর্যটকরা গান শুনতে যান বিভিন্ন দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন গান শুনতে পুরুলিয়ার একজন বিখ্যাত গায়ক হলেন লালন ফকির